ওজন বাড়ানোর জন্য আমাদের গ্রামে জনপ্রিয় কিছু ঘরোয়া টোটকা আছে যেমন ধরুন কলা খেজুর বা হচ্ছে ঘরের গরুর দুধ বা ঘরে হচ্ছে যে ভাত রান্না হয় সেই ভাতের সঙ্গে যে ফ্যানটা থাকে ফ্যান সহ ভাত তার সঙ্গে রুটি হ্যাঁ আর খাবারটা টাইমে খেতে হবে আর যতটা সম্ভব যতটা রেস্টে থাকা যায় আর ফ্যাট জাতীয় খাবার বেশি পরিমাণে খেতে হবে আর তার সঙ্গেও যেমন গ্রামের বাড়িতে হচ্ছে ছাগলের দুধ থাকে সেই ছাগলের দুধেও কিন্তু ওজনটা অনেকটাই বাড়ে আর মুরগির ডিম মুরগির ডিম সেটা সেটাতে প অনেক পরিমাণে প্রোটিন থাকে তো মুরগির ডিমও যদি প্রতিদিন হ্যাঁ দুটো কী চারটে করে খাওয়া যায় সেক্ষেত্রেও কিন্তু খুব তাড়াতাড়ি আমরা ওজন বাড়াতে পারি আর যেই ঘরোয়া যে দুধ টাটাকা ঘরের যে দুধ সে দুধটাও খেতে হবে প্রতিদিন অন্তত এক গ্লাস করে আর নানা রকম আরো খাবার গ্রামের দিকে ঘরোয়া অনেক রকমই খাবার আছে তার মধ্যে যেগুলো ফ্যাট জাতীয় সেই খাবারগুলোই বেশি করে খেতে হবে তাহালেই ওজন সহজে বেড়ে যাবে